আমাদের যুব সমাজে বেকারত্বের হার তো বেড়েই চলেছে দিনের পর দিন মানুষ যুব মা যুব সমাজ মানু যে যুব এখন যে সমাজটা চলছে এ যুবকরা এখন যুবকরা অনেক শিক উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও তারা কোনো চাকরি পাচ্ছে না তারা বাড়িতে বসে আছে বেকারত্বের হার বেড়ে চলেছে তো এই ধরনের কাজে আমি এক্সপ্লোর করব যে এ ধরনের কাজে আমার এক্সপ্লোর করার প্রয়োজন আছে এ আর কর্মসংস্থার সৃষ্টির জন্য সরকারের অনেক কিছুই করা উচিত তো সরকারকে সেই সব দিকে লক্ষ রাখতে হবে যে যারা আ যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও চাকরি পাচ্ছে না তাদেরকে অন্তত চাকরিটা দেওয়া উচিত যে তারা এত টাকা খরচা করে যে শিক্ষা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে তার দাম সরকারকে দেওয়া অবশ্যই উচিত তো এই দিক থেকে সরকারের লক্ষ রাখতে হবে যে যারা ও সঠিকভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে তারা যেন চাকরিটা পেয়ে থাকে এবং এই দিক থে এ দিকটা লক্ষ রাখলে আমাদের সমাজে বেকারত্বের হারও কমে যাবে তো সব কিছুটাই সরকারের উপর নির্ভর করছে এ সরকারকে দেখতে লক্ষ রাখতে হবে এই সব জিনিসগুলো এবং অনেক মানুষ হচ্ছে যে স চাকরি না পেয়ে এ তো তারা লেখাপড়া করেও চাকরি না পেয়ে তারা এখন মাদকাসক্ত হয়ে পড়ছে তারা চাকরি পাচ্ছে না অথচ অনেক দূর লেখাপড়া করেছে তো তারা কী করবে তারা নেশায় নেশায়ই নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে সব রকম ড্রাগসের নেশা এবং এবং নানা য্ যত খারাপ ধরনের নেশা আছে সেই নেশায় আয় তারা ইয়ে হো যুক্ত হয়ে পড়ছে এবং ক্ যত খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে এই দিক এই রকম ভাবেই এই আমাদের সমাজটা খারা নষ্ট হয়ে যাচ্ছে